হ্যালো হ্যাঁ সৌম্য স্যার বলছেন আমি তমাল বলছি স্যার বলছি ওই সাতাশ তারিকে যে আমাদের বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার কথা ছিল ঐটা কি আমার মা তো মানে ছাড়ছে না গার্জেন একা আমাকে ছাড়ছে না ওই ব্যাপারে একটু বক বলার জন্য ফোন করেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যদি হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর বলছিলাম যেটা যে ভাড়ার ব্যাপারটা গাড়ি ভাড়া যে আমাদের একজনের ক্ষেত্রে আটশো টাকা ছিল ওইটা কী গার্জেন যাবে যেহেতু সঙ্গে ওইটা কি কত কী বাড়াতে হবে নাকি গার্জেনের জন্য নশো আর আমার জন্যে আটশো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে থাহলে আর যেটা বলছি যে যাওয়ার সময় সময় কী টিফিন ফিফিনের ব্যবস্তা কি বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে না কোনো ওর সাথে দেওয়ার ব্যবস্থা

আচ্ছা হুম আর আআর একটা ব্যাপার যেটা বলার ছিল যে ফেরার সময় তো রাত হবেই নিশ্চয়ই খানিকটা আর আমাদের বাড়িটা যেহেতু একটু ভিতরের দিকে তো বা গাড়ি কি স্কুলেই না আমাকে ড্রপ করে দেবে না কি একটু ভেতরের দিকে আসলে তাহলে ভালো হতো

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ছা আমি থাহলে ওনাকেই ফোন করে নেব হ্যাঁ ঠিক আছে